স্ট্যাম্পের তো মূল্য অনেকখানি কারণ স্ট্যাম্প ছাড়া কোনো কাজ হবে না আজ যদি আপনি বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে যান তাহলেও মাস্টাররা দেখা যায় কাগজে স্ট্যাম্প দিয়ে দেয় সেখানে সই করতে বলে আর কী হয় যদি আপনি শাখাতে পয়সা তুলতে যান সেখানেও দেখা যায় আপনাকে স্ট্যাম্প দিয়ে দেয় কাগজে আর পয়সাটি তোলেন সেখানেও কিন্তু নিচে সই করতে হয় তাই ভারতবর্ষে যেখানেই যান না কেন ওনারা সেখানে ব্যাংকে হোক বা কাজের ক্ষেত্রে হোক যেখানেই হোক না কেন বাজার দোকানে যেখানেই যান না কেন অফিসিয়ালি কাজে আজকাল আপনাকে স্ট্যাম্প দিয়ে দেয় তাই স্ট্যাম্পের মূল্য তো অনেকখানি আর পয়সা নিয়ে কী বলব পয়সা তো আজকাল মানুষে সবারই চাই ছোটো থেকে বড় সবার ছোটো বাচ্চারাও যদি আজ স্কুলে যায় তখনও বলে মা পয়সা দেবে পয়সা নিয়ে স্কুলে যাব একটু যখন বড় হলো মা পয়সা দেবে পয়সাটা আমাদের কাছে জমাব তাই টাকা পয়সার মূল্য তো আমাদের কাছে অনেকখানি সবার কাছেই অনেকখানি এই টাকা পয়সার মূল্য ব্যবসা বাণিজ্য চাকরি আজ যে কাজই করি না কেন দুটো টাকা পয়সার জন্যই মানুষরা করে ছেলে মেয়ে আজ সবাই নির্ভর করে ওই দুটো পয়সার জন্য যে আমি কাজ করব সেখানে পয়সা পাব সকালেই ছেলেরা বেরিয়ে যায় কাজের ক্ষেত্রে সেখানে দুটো পয়সার আশায় যে আমি কাজটা করলে সেখানে পয়সা পাব তাই পয়সা তো আমাদের জীবনে অনেক কিছু পয়সা ছাড়া আমরা কিচ্ছু ভাবতে পারি না যেখানেই ভারতবর্ষে আপনি যান না কেন পয়সা তো আমাদের কাছে চাইই চাই পয়সা আগে দরকার ট্রাম ট্রেনে বাসে ট্রামে আপনি যেখানেই যান পয়সা চাই আগে